জল পরিশোধিত এবং বিশুদ্ধ করার জন্য আমি বিভিন্ন ধরনের অনুশীলন অনুসরণ অনুসরণ করি বিভিন্ন রকমের ঘরোয়া প্রতিকার তো আছে প্রথমত আমাদের একটা পুকুর আছে পুকুরে প্রায় সময় বিশেষ করে গরমকালে গরমকালে জল অনেকটা কমে যায় পুকুরের আশেপাশে যে গাছপালাগুলো আছে তার থেকে পাতানাতা পরে জলটা অনেকটা নষ্ট হয়ে যায় আমাদের বাড়িতে স্নান করার জন্য টিউবওয়েল আছে কিন্তু মাঝে মাঝে পুকুরেও স্নান করতে ভালো লাগে পুকুরের খোলা জল কিন্তু ওই গরমের সময় জলটা অনেকটা কমে এসে পুকুরের জলটা নষ্ট হয়ে যায় তেমন মানে ঘোলাটে মতো হয়ে যায় আর কেমন একটা কালো টাইপের কালার হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় তখন যে কাজটা করি তখন যে কাজটা করি ওই যে চুন আনি চুন এনে কিছু কিছুদিন গলিয়ে তারপর সেই চুনটা পুকুরের জলে মারা হয় এবং ফটকিরিও দেওয় দেওয়া হয় যার ফলে পুকুরের জলটা একেবারে কলের জলের মতো একেবারে কাঁচের মতো চকচক করে এবং সেই পুকুরের জলে খুব সহজেই আমরা নিজেদের কাজকর্ম করতে পারি স্নান করতে পারি জিনিসপত্র ধোয়া কাচা সবই করতে পারি খুব ভালো হয় হম তাছাড়া এমনি যে কলের জল কলের জল তো ওই মাটির কলসিতে কিছু পাথর টাথর রেখে ওতে কলের জল দিয়ে তারপরে একের পর এক টব মানে একের পর এক পাত্র নিচে বসিয়ে দিলে জলটা ধীরে ধীরে পরিশুদ্ধ হয়ে নিচেতে পড়তে থাকে এটাও একটা টোটকা আছে ঘরোয়া টোটকা আর আমরা গরমের সময় একটা কাজ করি গরমের সময় মাটির যে কলসি আছে মাটির কলসিতেই জল খাই আর যে মানে কেনা জল যে কিনে আনি প্লাস্টিকের পাত্রের মধ্যে থাকে ওই মাঝে মাঝে একটা মোটা টাইপের কাপড় কাপড় নিয়ে নিই মোটা টাইপের কাপড় নিয়ে ওই পাত্রের গায়ে একেবারে ভিজিয়ে জড়িয়ে রাখি ফলে জলটা কিন্তু একেবারেই ঠান্ডা থাকে খুব সুন্দর থাকে যখনই আবার মানে কাপড়টা শুকিয়ে আসবে তখন আবার ভিজিয়ে ওটা আবার ওর গায়ে জড়িয়ে দিই ফলে জলটা খুব সুন্দর ঠান্ডা থাকে এবং কলসির ক্ষেত্রেও সেটাই করি কলসির ক্ষেত্রে ওরকম কলসির জল এমনিতে ঠান্ডা থাকে যাতে আরও ঠান্ডা থাকে তাতে ওই কাপড় ভিজিয়ে কলসির উপরে দিয়ে দিই দিয়ে দিলে জলটা খুব সুন্দর ঠান্ডা থাকে তাছাড়া জলে পরিশুদ্ধ করণের জন্যে তো আছে পিউরিফায়ার আছে যেটা এখন প্রত্যেক মানে যারা উচ্চ ফ্যামিলি তাদের বাড়িতে তো আছে পিউরিফায়ার এখন মানুষ বেশি কষ্টও করতে যায় না